আমি গেছি এমন এমন জায়গা হলো কলকাতা তারাপীঠ কল্যানেশ্বরী ভাগলপুরী কলকাতার সম্পর্কে যা আমার ঠিক লেগেছিলো তা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানকার আবহাওয়া খুব সুন্দরও ছিলো জমজমাট এরিয়া খুব ভালো লেগেছিলো মিউজিয়ামে ঢুকে সেখানেকার সেখানকার সব কিছুই খুব সুন্দর লেগেছিলো তা দেখে পাথর জল গাছপালা প্রকৃতি খুবই দারুন ছিলো সেখানে গিয়ে আর আমার আসতে মন করছিলো না এতো সুন্দর লেগেছিলো সে জায়গা তারাপীঠেও মন্দিরের আমরা সবাই পুজো দিতেও গিয়েছিলাম একসাথে মিলে বন্ধুদের সাথে সেখানেও খুব সুন্দর লেগেছিলো সেই মন্দিরটা সেই মন্দিরের সব কিছুই খুবই ভালো লেগেছিলো ঠাকুর তারপর জায়গার বসার মতো খাওয়ার সব কিছুই খুব ভাল লেগেছিলো এতো সুন্দর প্রকৃতির সবই ঠাকুরের দর্শন গাছপালা খুবই ভাল লেগেছিলো কল্যানেশ্বরীও সেমই ওখানে গিয়েও আমার খুবই ভাল লেগেছিলো এতো সুন্দর জায়গা মন্দিরও খুব সুন্দর অনেক বড়ো মন্দির সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো ছিলো বাইরেও অনেক হোটেল ছিলো তা থেকেও খুব সুন্দর লেগেছিলো জায়গাটা আমার সেখানকারই এই এই জায়গাতে আমার সব থেকে ভালো লেগেছিলো